রান্না করার সময় আমার একবার দুর্ঘটনা ঘটেছিল কারণ রান্না করতে গিয়ে একবার লবণের পরিমাণটা বেশি হয়েছিল এত বেশি হয়েছিল যে মানে খাবার মতো ছিল না তো খুব চিন্তায় পড়লাম আমি কী করব বাড়ির এতগুলো লোক খাবে আমার ওপরে ভরসা করে সবাই আছে আমি রান্না করলে ওরা এই খাবারটা খাবে তো খুব চিন্তায় পড়লাম তখন হঠাৎ করে একটা মাথায় একটা বুদ্ধি আমাকে বার করতে হলো কী করা যায় কী করা যায় তো আমি হঠাৎ করে কিছু আটা ছিল বাড়িতে তো সেই আটাটাকে আমি জল দিয়ে মেখে আর গোল গোল করে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম আমি জানি যে তরকারি ওই আটা আটা বেশি লবণ হয়ে গেলে আটা দিলে নাকি ওই আটা থেকে ওই লবণটা অনেকটাকে মানে অনেকটাকে কন্ট্রোল করে তো সেই ভেবেই আমি দিলাম কিন্তু তার পরে দেওয়ার পরে যখন হয়ে গেল সব কিছু তার পরে আমরা সবাই খেতে বসলাম খাওয়ার সময় দেখি যে যে পরিমাণ লবণটা আমি প্রথমেই ভেবেছিলাম যে ছিল তার পরে এইটা দেওয়ার পরে আর সেই আটাটা অত এই লবণটা আর অতটা নেই মোটামুটি ঠিক হয়েছে এইভাবে মোটামুটি আমি এই রান্নার দুর্ঘটনার পরিস্থিতি থেকে বেরিয়ে আসলাম বা এটা সামাল দিলাম